কিছু মিষ্টি নাম রসগোল্লা পান্তুয়া কাজুর বরফি কালাকাঁদ রসমালাই মালাইচপ সন্দেশ কালো জাম ল্যাংচা মিহিদানা বোঁদে জিলাপি কাজু মিহিদানা লাড্ডু বোঁদের লাড্ডু সাদা মিষ্টি কালো মিষ্টি গোলাপ জাম কমলাভোগ গুড়ের খেজুরের গুড়ের মিষ্টি পায়েস পুলি পিঠা দুধপুলি স্যামাই ক্ষীর মিষ্টি দই আমিত্রি ভাপা সন্দেশ কাঁচা গোল্লা শরভাজা মোয়া মুড়কি বাতাসা নারকেল নাড়ু তিলের নাড়ু ভাপা পিঠা কেক বিস্কুট মালপোয়া গাজরের হালুয়া ঠেকুয়া চমচম সরভাজা লালমোহন রাজভোগ প্যাঁড়া পাটি সাপটা